সাঁতার কাটা ছোটবেলায় পুকুরে গিয়ে সব বন্ধবীরা মিলে সাঁতার কাটতাম জল ঘাঁটতাম অনেকক্ষণ জলে থাকতাম খুব মজা হত সাঁতার কাটতে জলের উপর অনেকক্ষণ সাঁতার কাটতে আমি পারি আর অনেক দূর সাঁতার কেটে আমরা সব বান্ধবীরা মিলে যেতাম এবং মা বকতো জল ঘাঁটার জন্য আর ক্রিকেট খেলতে পারি না কিন্তু ক্রিকেট খেলা দেখতে খুব ভালো লাগে যেখানেই ক্রিকেট খেলা হয় সেখানেই যাওয়ার চেষ্টা করি এবং দেখি আর ক্রিকেট খেলা দেখতে যেমন আইপিএল খেলা টিভিতে দেখি বড় বড় খেলা হলে টিভিতে দেখি